হ্যাঁ আমি মাতৃভাষার চেয়ে অন্য ভাষায় একটি বই পড়েছি যেটা বাংলায় অনুবাদিত ছিল সেটা ইংলিশ বই ছিল বাংলা ভাষায় পড়েছিলাম অভিজ্ঞতাটি খুবই ভালো ছিল পড়তে খুবই ভালো লেগেছিল এবং যেহেতু সেটা ইংলিশ ভার্সানে ছিল বাংলাতে অনুবাদিত অনুবাদ করা ছিল পড়তে খুবই আকর্ষণীয় ও খুবই মজা লাগছিল গল্পটা খুবই বড় ছিল দু এক দিন দু দিন ধরে পড়তে হয়েছিল বাংলা যেহেতু ওটা ইংলিশ ভার্সানে বাংলাতে অনুবাদ করা ছিল সেই জন্য পড়তে খুবই ভালো ও আনন্দিত লাগছিল মাতৃভাষায় এমন কয়েকটি বই আছে যেগুলো সবাইকে পড়লে জ্ঞান বাড়বে যেমন পথের পাঁচালী আবার আছে জীবনের জলসাঘর আমাদের জীবনে অনেক কিছুই শিখিয়ে যাবে ওই বইগুলো পড়লে আমাদের জীবনে জ্ঞানচক্ষু খুলে যাবে